শিক্ষিত হওয়া একটা মানুষকে শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন কারণ এখনকার দিনে পৃথিবীতে যদি কোনো মানুষ শিক্ষিত না হয় তাহলে সে এই পৃথিবীতে বা এই দুনিয়াতে সহজে বেঁচে থাকতে পারবে না কারণ আজকের পৃথিবীর হাঁটা চলা সব কিছুই এবং কারোর সাথে কথা বলা এবং কোনো কাজ করা সব কিছুতেই কিন্তু একজন শিক্ষিত হওয়া খুবই দরকার কারণ শিক্ষিত মানুষের জীবনকে অনেকভাবে প্রভাবিত করে এবং একজন শিক্ষিত যদি ঠিকঠাকভাবে শিক্ষা গ্রহণ করে তাহলে সে যে কোনো মানুষের সাথে কথা বলা বা যে কোনো কাজ করা বা সহজে কিছু লেখা তার ক্ষেত্রে অনেক সহজ হয়ে ওঠে এবং এই শিক্ষিত মানুষ জীবনে অনেক কিছু করতে পারে এবং জীবনকে নিজের হাতের মুঠোয় করতে পারে এবং অশিক্ষিত লোকেদের যদি বলি তো যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে কিন্তু সহজে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না কারণ একজন অশিক্ষিত লোক কিন্তু খুব সহজে যে কোনো কাজ করতে পারবে না বা যে কোনো কাজ তারা যে কোনো কাজে তারা যুক্ত হতে পারবে না কেন কারণ অশিক্ষিত লোকেরা যদি তারা পড়াশোনা না জানে যদি তারা সেরকম লিখতে না জানে তাহলে কখনই তাদেরকে কেউ কোনো কাজে নেবে না তো এইভাবেই অশিক্ষিত লোকেরা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত থাকে যেমন হচ্ছে সেটা যে কোনো কাজ যে কোনো ভালো কাজের ক্ষেত্র থেকে তারা বঞ্চিত থাকে যে কোনো লেখার কাজ থেকে তারা বঞ্চিত থাকে হ্যাঁ যে কোনো কথা বলা কারও সাথে সেখান থেকে তারা বঞ্চিত থাকছে তো এইভাবে অশিক্ষিত লোকেরা কিন্তু এই কিছু কিছু জিনিস যেখান থেকে তারা বঞ্চিত থাকছে এবং শিক্ষিত জীবনে সেগুলো কিন্তু একদমই হয় না